একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশের শেষ দিন পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশের প্রথম দিন বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস